ভারত একশো পঁয়ত্রিশ কোটির দেশ যেখানে প্রচুর মানুষ পরিবহণের উপর নির্ভরশীল বর্তমানে আমরা রেল পরিবহণ বিমান পরিবহণ এবং সড়ক পরিবহণের উপর নির্ভরশীল হয়ে থাকি স্কুল অফিস আদালত হসপিটাল কলকারখানা ইত্যাদিতে যেতে হলে আমাদের পরিবহণের মাধ্যমেই যেতে হয় এবং মানুষ সময় সুযোগ পেলে বিভিন্ন জায়গায় বেড়ানোর ইচ্ছা হলে রেল পরিবহণকে বেশি ব্যবহার করেন কারণ রেল পরিবহণে তুলনামূলকভাবে অনেকটাই সাশ্রয় হয়ে থাকে এবং সবাইকার রেল পরিবহণ সাধ্যের মধ্যেই থাকে বিমান পরিবহণও যদিও আছে কিন্তু বিমান পরিবহণে মানুষের অনেককেই সেটা সামর্থ্যের বাইরে হয়ে যায় যার জন্য তারা ইচ্ছা থাকলেও যেতে পারে না তাই বর্তমানে রেল পরিবহণের অসীম গুরুত্ব রেল পরিবহণকে আরও উন্নত করার প্রয়োজন আছে বিশেষ করে দূরপাল্লার যেসব ট্রেন আছে সেগুলোকে কিছু কোচের সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয় তাতে অনেক মানুষের সুবিধা হবে এবং বর্তমানে মাসখানেক আগের থেকেই দেখা যায় হ্যাঁ সমস্ত ইয়ে সিট বুক করা থাকে এবং ইচ্ছে থাকলেও ডেট অনুযায়ী রেলের টিকিট পাওয়া যায় না তাই রেলকে আরও উন্নত করতে হবে এবং কোচের সংখ্যা যত সম্ভব বাড়ানো যায় এবং নতুন কিছু যদি দূরপাল্লার ট্রেন বা লোকাল লোকালও কিছু ট্রেন দেওয়া হয় তাহলে মানুষের সুবিধা হয় এবং সড়ক পরিবহণও মোটামোটি মানুষের সাধ্যের মধ্যেই আছে এবং এক জায়গার থেকে অন্য জায়গায় যেতে হলে চার পাঁচ কিলোমিটার বা আট দশ কিলোমিটার মধ্যে সড়ক পরিবহণকে বিশেষ করে ব্যবহার করেন এবং অনেক টাইম আমরা দুশো তিনশো কিলোমিটার অবধি সড়ক সড়ক পথে যাতায়াত করে থাকি